গত কয়েক বছরে বিনোদন বিভিন্নরকমভাবে পরিবর্তন হয়েছে যেমন আগে অনেক মানুষ আগে যখন দূরদর্শন ছিলো তখন সব মানুষ মিলে একসাথে বসে দূরদর্শন দেখতো কারণ সবার বাড়িতে তো ভিডিও দেখা যেতো না তাই জন্য দূরদর্শন হয়তো গ্রামে সবাই মিলে একটাই দূরদর্শন হতো সেখানে সবাই মিলে দেখতো তো আস্তে আস্তে সেটা উন্নতি হলো তারপরে আস্তে আস্তে রেডিও আসলো রেডিও মানুষ একসাথে শুনতো এবং শোনার মাধ্যমে তারা বিভিন্ন রকম খবর জানতো তারপর আস্তে আস্তে টিভি এলো তারপরে টিভি দেখার আস্তে আস্তে সবার ঘরে টিভি হলো এইভাবে মানুষ আস্তে আস্তে উন্নত হচ্ছে তারপর কম্পিউটার এলো কম্পিউটারে যুগ আসার পর মানুষ অনেকটাই উন্নত হয়ে গেছে তার সাথে সাথে অনেক সমস্যার মধ্যেও পড়তে হয়েছে তাদের এবং আমার মনে হয় এই সমস্যার জন্য মানুষ অনেক মানে এই যে পরিবর্তন এর জন্য মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েছে কেন না যতো ডিজিটাল যুগ হচ্ছে মানুষ ততোই মানে কাজ কম করছে এবং ততোই মানুষ যারা গরিব মানুষ যারা বোকা তারা অনেক ধরণের ঠকের বা জোচ্চোরতার শিকার হতে হচ্ছে তাদেরকে কিন্তু এই বিনোদনমূলকের মধ্যে এই দূরদর্শন এই টিভি কম্পিউটার এইগুলোও অনেক মানুষকে সাহায্যও করে অনেক মানুষ ইনকামও করে এর দ্বারা এবং এই সবের দ্বারায় এখন মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে